আমি থেকে চন্দ্রকোনা রোড যাওয়ার জন্য একটি ক্যাব বুকিং করেছিলাম কিন্তু ক্যাবটি কুড়ি মিনিট দেরি করার জন্য আমি ক্যাবটি ক্যান্সেল করতে চাই